আমি ভালো জাত বলতে এখানে সেই জায়গায় যাবো পশু পাখি কীরকম দেখতে হবে ছোট কী বড় তার মা বাবা দেখতে হবে তারা কীরকম লম্বা চওড়া কীরকম কী সেই সব দেখে আমরা পশুটা নিতে যাবো নিয়ে তারপরে বা পশুটা আগে ভালোভাবে দেখতে হবে সেটা সুস্থ আছে না অসুস্থ আছে সুস্থ বলতে দেখতে হবে তার হাঁটা চলা চাল চলন খাওয়া দাওয়া সে ছটফট করছে না ঝিম ধরে আছে না কীভাবে কী করছে সে দেখলে যে দেখব যে তার খাওয়া দাওয়া সবই সুস্থ আসে তাহলে পশুটা নোব তারপরে আবার আশেপাশেও দেখতে হবে আশেপাশে তারা কে কখনও নিয়েছে আশেপাশের লোকজন না নিয়েও বা কীরকম ব্যবহার করছে তাদের বাড়ি গিয়ে কীরকম খাচ্ছে কীরকম বড় হচ্ছে কীরকম ই করছে তাদের সাথে সেগুলোও দেখে আর কি নেব নেওয়ার পরে তো তাদেরকে এনে ভালোভাবে পড়া মানে ট্রিটমেন্ট করে তাদের বড় করতে হবে বড় করে আশেপাশের পরামর্শ লোকজনের কাছ থেকে নিয়ে তারপরে পশু পাখিগুলো নেবো নিয়ে তাদের ভালোভাবে বড় করতে হবে বড় করে ভালো ট্রিটমেন্ট করতে হবে সুস্থ রাখার চেষ্টা করতে হবে ডাক্তারের পরামর্শ নিতে হবে বাড়ির আশেপাশের পরামর্শ নিতে হবে সবারই এই পরামর্শ নিয়ে আর কি পশুপাখিগুলো ভালো ট্রিটমেন্ট করে সেগুলো আবার দেখতে হবে আশেপাশের বাড়ি গিয়েও দেখতে হবে তাদের পশুপখিগুলো কীরকম হচ্ছে আমাদেরগুলো কীরকম হচ্ছে আমাদেরগুলো তাদের তুলনায় ভালো হচ্ছে কী খারাপ হচ্ছে কি ওর থেকে কীরকম হচ্ছে না হচ্ছে রাখুন